হ্যাঁ কেমন আছিস আমিও ভাল আছি এখন তুই কি করছিস ও আর তুই আমিও ওই এখন টিউশন পড়াচ্ছি আর কি এখন তো কলেজও তো শেষ হয়ে গেছে বলছি এরপর এরপর আর এরপর কি করবি এম এ টেমে কিছু করবি আচ্ছা কিসে এমএ করবি ও আর কোথা থেকে আমিও তো ভাবছি এমএ করব এমএ করব নাহ বিএড করব সেটাই ভাবছি রেজাল্ট বেরোক তারপরে দেখে শুনে সেইভাবে চিন্তা ভাবনা নেব ভাবছি বলছি এমএ করলে কোথা থেকে করলে ভাল হয় বলতো আমার তো ইচ্ছা আছে একবারে ইউনিভার্সিটি থেকে করার রেগুলারে করার ইচ্ছা আছে এখন দেখি কি হয় রেজাল্ট যতদিন না বেরোচ্ছে ততদিন তো হ্যাঁ সেটাই আর তুই তুই কোথা থেকে করবি ভেবেছিস ও কোন ইউনিভার্সিটির আন্ডারে করবি ও বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে করলে ভাল হবে হ্যাঁ আমি তো শুনেছি যে আমার সিনিওর একজনের সাথে কথা বলছিলাম সে তো বলছিল যে ইউনিভারসিটিতে সেই রকম ভাল নাম্বার দেয় না এই রকম আনেক ধরনের কথা বলছিল সে জন্য আমার তো চিন্তা হচ্ছে কোথা থেকে করব না করব হ্যাঁ সেটাই এখন ভাবছি এখন বিএড করবি নাকি ও তা বিএড করলে কোথা থেকে করবি সরকারি থেকে না বেসরকারি থেকে সরকারের আন্ডারে কোন কলেজ থেকে করবি এখান থেকে মেদিনীপুর থেকে করবি নাকি অন্য কোথা থেকেও বাইরে থেকে করবি

আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি